আমার মতে পৃথিবী যান্ত্রিক দিক থেকে উন্নত হলেও বাস্তবে কিন্তু উন্নত হতে পারেনি গাছ কাটার পরিমাণ বেড়েই চলেছে আর বৃক্ষ রোপণের পরিমাণ কমে চলেছে বিশ্ব উষ্ণায়ন তো বাড়ছেই বায়ুদূষণ মৃত্তিকা দূষণ জলদূষণ শব্দদূষণ এর ফলে পরিবেশ দূষণের পরিমাণ বেড়েই চলেছে পৃথিবীতে পারমাণবিক বিস্ফোরণ হচ্ছে বিভিন্ন প্রাণীজাতির বিলুপ্তিকরণ হচ্ছে মানুষ নিজের মনুষ্যত্ব হারিয়ে ফেলছে আরও কত কী